আগে আমরা রাস্তাঘাট পরিষ্কার রাখতে পারতাম না কিন্তু এখন গ্রামে বাড়িতে বসে ঘর উঠোন টুঠোন এইসব পরিষ্কার করে রাখি আর যাতে ময়লা না হয় সেই জন্যে পাতা না পাতা বলো জল জমানো বলো এ বলো এইগুলো থেকে আমরা সতর্ক হয়ে থাকি যাতে জল জমে থাকলে ডেঙ্গু হতে পারে সেই সব জল আমরা ফেলে দিই আর প্লাস্টিকের কোনো জিনিসপত্র বাড়ির মধ্যে পড়ে থাকলে সেগুনো আলাদা একটা জায়গায় রেখে দিই তারপরে আমরা সেগুলো বাইরে গিয়ে পুড়িয়ে ফেলে দিই তাতে দেখা যাচ্ছে আমরা ঘরটা পরিষ্কার হলো অতো অসুখ বিসুখের কোনো ইয়ে থাকে না মশার উৎপাতও থাকে না আর আর এখন আর এখন জল জমতে আমরা দিইনি তাতে জল জ জমে গেলে তাতে মশার উৎপাত হবে বেশি এখন সেই সব জল যদি জমে থাকে আমরা সেটা ফেলে দিই আর এখন আশাকর্মীরা আসে বাড়িতে এই আশাকর্মী কী অসুবিধা না অসুবিধা আমরা বাড়ির থেকে দেখিয়ে দিই এবং আশাকর্মী ভালো আছে কি না কোনো কিছু হচ্ছে কি না আশাকর্মী এসে জিজ্ঞেস করে আমরা সেই মতো আমরা বলি এই ঘর ঘর জল জমা এইসব পরিষেবা ডাকি